আমি যোগব্যায়াম করতে কত সময় ব্যয় করি হ্যাঁ আমি যোগব্যায়াম করতে তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করে থাকি যা আমার শরীরের পক্ষে অনেকটাই ভালো কখন এবং কোথায় করে থাকি আমি করি আমার বাড়ির মধ্যেই যোগব্যায়াম করে থাকি হ্যাঁ আমি বাড়ির মধ্যে করে থাকি কখন আমি ভোরবেলা ছোটাছুটি করে এসার পর বাড়িতে বসে আসন বিছিয়ে আমি সেখানে যোগব্যায়াম করে থাকি সাধারণত যোগব্যায়াম করে অনেক রকম আমি শরীরের মধ্যে অনুভব করে থাকি আমার রোগমুক্ত আমি হয়ে গেছি অনেক রকম আমার রোগ ছিলো আগে যা আমার রোগ আমাকে ঘিরে ধরেছিলো এখন সেই রোগগুলো আমার কোনো ক্ষতি করতেই পারছে না